ভারতীয় মিডিয়া সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো নয় তার কারণ ভারতীয় মিডিয়া ভীষণরকমভাবে কিছু বিশেষ বিশেষ অর্থনৈতিক কিছু সংস্থার দ্বারা পরিচালিত যাকে ইংরেজিতে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলে এটার বাংলা কোনো প্রতিশব্দ তৈরি হয়নি সেটা আমাদের দেশে পাওয়া যায় না তার কারণ হল আমাদের দেশে পয়সা খরচ করে অন্তৰ্জালের মাধ্যমে খবর শোনার মানুষ খুব একটা নেই এর ফলাফল এই যে মানুষের কেনার দামের উপর নির্ভর করে আমাদের দেশে খুব কম মিডিয়া সংস্থা চলে যারা চলে তারা অবশ্যই তাদের নিজেদের নিজস্বতা বজায় রাখতে পেরেছে নিজস্বতা বজায় রাখা মানেই কিন্তু সাংবাদিকতার মান ভালো নয় কিন্তু নিজস্বতা বজায় থাকা মানে অন্তত নির্ভীক হওয়া অন্তত সৎ হওয়া এর ফলাফল এই যে কিছু মহাজাগতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত আমাদের দেশের যে সমস্ত সংস্থাগুলি রয়েছে যারা খবর পরিবেশন করছে তা বৈদ্যুতিন মাধ্যমেই হোক বা আমাদের খবরের কাগজের মাধ্যমেই হোক তারা ভীষণ রকমভাবে কোনো একটি বিশেষ ধারার প্রতি হয় ভীষণ রকমভাবে সেই ধারার দ্বারা প্রতিপালিত অথবা তারা তার বিরুদ্ধে কথা বলে না